হ্যাঁ হ্যালো আপনার কি মোবাইল দোকান আছে কী কী কী কী ধরনের কী কী মোবাইল পাওয়া যায় আচ্ছা ওর প্রাইস লিস্টটা একটু আমি আপনার দোকানে যাবো গিয়ে একটু প্রাইস লিস্টটা দেখে আসবো কী কী মাল আছে কি না আছে আপনি যেমন যেমন টাইমে আপনি বলবেন আপনাকে আমি ফোন করে যাবো মানে কোন কোন সেটের কেমন দাম আছে কী আছে না আছে সমস্ত কিছু একটু একটু আপনি যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওইটেই করবো ও রিয়েলমি রিয়েলমি ভিভো দেখি তো আমি দেখে আগে চয়েজ করবো যে কোনটা ভালো হয় সেই অনুযায়ী আমি দামটা তো ওই তো দামটা আপনি দামটা ওই গিয়েই বলবো আচ্ছা ঠিক আছে